হ্যাঁ আমি একজন মাঝবয়স্ক গোষ্ঠীর একজন অংশ যা যে যারা মনে করে যে বয়স্ক এবং তরুণী বয়সীদের মধ্যে কিছুটা নয় প্রায় অনেকই পার্থক্য আছে তার কারণ হল আগেকার তরুণ প্রজন্ম তাদের মধ্যে একটা শারীরিক এবং মানসিক উর্জাভাব লক্ষ্য করা যেত কারণ সেই সময়কার তরুণ বয়স তরুণ যুবক বা যুবতীরা তারা সকাল সকাল ঘুম থেকে উঠত এবং তাদের কাজ করার মানে সারাদিন যে কাজ করত তার দক্ষতা অন্য রকম ছিল তাদের ভাবনা চিন্তার মধ্যে একটা আলাদা অনুভব দেখা যেত কিন্তু এখনকার যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে সেই সব জিনিসগুলি বা সেই সব কারণ বা ভাবনা চিন্তা আর প্রায় দেখাই যায় না কারণ এখনকার তরুণ প্রজন্ম আগেকার তরুণ প্রজন্মের সঙ্গে কোনো মিলই নেই কারণ আগেকার তরুণ প্রজন্ম তারা যে ধরনের কাজ করতো যেমন সকাল করে ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি কোনোরকম কাজকে সেরে ফেলা বা তাদের মানসিক ভাবনা চিন্তা কিন্তু সেই সব জিনিস বা সেই সব কারণ নতুন প্রজন্মের কাছে মানে আশা করাই যায় না কারণ তারা সেই সব ধরনের কাজ বা ভাবনা চিন্তার মধ্যে কোনোভাবেই মানে একমত হতে পারে না